সাগরে আমাদের ট্রলার নিয়ে যখন যাওয়া হয় তখন সেখানে সমস্ত খাবার পনেরো দিনের জন্যে স্টক করে নিয়ে যাওয়া হয় কেননা সাগরে গেলে মিনিমাম এক সপ্তাহ দশ দিন থেকে পনেরো দিন থাকতে হবে এবং সেখানে যাই মাছ হয় সেখানে মাছ সব আমাদের ফ্রিজ আছে ফ্রিজে সব স্টক করে রাখা হয় এবং সেখানে কি মাছ পড়ে ইলিশ মাছ পড়ে ভোলা মাছ পড়ে ট্যাংরাা মাছ পড়ে শঙ্কর মাছ পড়ে সেগুলো যখন আমরা পনেরো দিন পরে নিয়ে আসি তখন ট্রলার যেখানে আমাদের ঠেকায় সেখান থেকে সব ক্রেটে পরপর সব মাছ বাছা হয় এবং বেছে সেগুলোকে বাজারে নিয়ে যাওয়া হয় এবং বাজারে নিয়ে গিয়ে সেগুলোকে সঠিক দামে বিক্রি করার জন্যে কাস্টমার দেখতে হয় এবং আড়তদারের কাছে সেটা রাখতে হয় তবে সেই ট্রলারের খরচা তবেই তো সবাইকে দিতে পারবে এবং যেসব মাছ উঠেছে সেই সব মাছের দামটা সঠিকভাবে পেলে তবেই ট্রলারটা চলবে সেই জন্যে সমুদ্র এই সাগর থেকে মাছ ধরে নিয়ে আসা হয় এবং